আগে যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিকের মানে যখন বামপন্থী নেতারা ছিলেন তখন তাঁরা রাস্তাঘাট মানে রাস্তাঘাট তারপরে হচ্ছে কি শিক্ষাব্যবস্থা চাকরি ব্যবস্থা এইগুলো অনেক ভালো ছিল পড়াশুনোর দিকেও অনেক অনেক উন্নতি ছিল এখনও ভালো আছে এখন মানে যে যা সরকার চলছে আমাদের মানে বি জে পি দলের তাঁরাও মানে যে যে যার রাজ্যের যেটা কাজ আছে তাঁরাও সেটা করছে তাঁরাও অনেক কিছুরই সুবিধা করে দিচ্ছে পড়াশোনার দিকে আরও অনেক রকম সুবিধা আছে তাঁরা করে দিচ্ছে বাড়ি দিচ্ছে তারপরে এখন নতুন ইয়ে হয়েছে কি সবাইকে ঘর দেওয়া জলের ব্যবস্থা সবই হচ্ছে পড়াশোনার দিকেও সবকিছু ভালো রয়েছে রাস্তাঘাটও ভালো হয়ে গেছে আগের থেকে তো ভালোই হয়েছে সবকিছু বৃষ্টির জল রাস্তায় তাও কখনও কখনও দেখা যাচ্ছে কি রাস্তাঘাটে মানে বৃষ্টির জল জমে যাচ্ছে তো সেখানেও মানে যখন কোনো সরকার এসে সেটাকে ঠিক করার চেষ্টাও করছে অনেক যার মানে যেটা সরকারের সাথে তারা নিজের কাজ নিজের মতোই মানে করার চেষ্টা করছে